হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ বলুন হ্যাঁ বলুন আপনার কী সমস্যা বলুন হ্যাঁ আপনি তো খুব ভালো বিষয় নিয়ে কথা বলছেন গৃহবধূ হয়ে হ্যাঁ আপনি খুব ভালো বিষয় নিয়ে আলোচনা করছেন আপনারা সবাই মিলে এক দিন জমা হয়ে আমাকে ডাকুন সেখানে আমি যাবো হ্যাঁ আপনি যেভাবে ডাকবেন স্কুলে হোক গ্রামে হোক পাড়ায় হোক সেখানে চলে যাবো আচ্ছা ঠিক আছে অবশ্যই যাবো আচ্ছা ঠিক আছে এবারে রাখুন আচ্ছা ঠিক আছে